আমি লাঞ্চ এবং ডিনারে রান্না করি লাঞ্চে রান্না করি ভাত ডাল সবজি মাছের কোনদিন ঝোল করি কোনদিন ঝাল ঘ্যাঁট ছ্যাঁচড়া ফুলকপি আলুর তরকারি পটলের তরকারি বাঁধাকপির তরকারি নিত্য নতুন নানা রকম সবজি যেই দিন যখন যেই সিজনে যেই সবজিটা পাওয়া যায় সেই সবজিটা রান্না করি আর এখন যেমন গরমকাল এখন বেশি ফুলকপির পাওয়া পাওয়া যায় না কিন্তু ফুলকপি এমনিতে যেগুলো স্টোরে থাকে সেগুলো তো পাওয়া যায় সেগুলো ফুলকপি আলুর তরকারির বা পটলের তরকারিটা খেতে পছন্দ করি এখন ঝিঙে ভেড়ি এসব সবজি রোজ খেয়ে খেয়ে আর ভালো লাগে না ওই জন্য খাই না আর ডিনার রাত্রে রান্না করি রুটি আমাদের বাড়ির সবাই রুটিই খায় আমার ছেলে শুধু ভাত খেতে পছন্দ করে তার জন্য রাত্রে ভাত হয় ও ভাত আর ডাল আর ডিম সেদ্ধ খেতে পছন্দ করে ডিম ভাজা খেতে পছন্দ করে না আর রাত্রে আমাদের বাড়ির সবাই রুটি সবজি মিষ্টি আর সবাই ডিম ভাজা খেতে পছন্দ করে তার জন্য ডিম ভাজা হয় ছেলের জন্যই ডিম সেদ্ধ হয় ও ডিম ভাজা খেতে একদমই পছন্দ করে না আর মাছ খেতে খুব ভালোবাসে ওই জন্য লাঞ্চে আমাদের প্রত্যেক দিনই মাছ হয় আর প্রত্যেক রবিবার মাংস হয় ও চিকেনটা খেতে ভালোবাসে মাটনটা শক্ত বলে ও খুব একটা খেতে চায় না ওর জন্য শক্ত বলে প্রেসার কুকারে রান্না করি সিটি দিই যাতে নরম করে হয় ও খেতে পারে এইভাবে আর প্রত্যেক দিন নিত্য নতুন যে সবজি বেরোয় যেমন ঝিঙের ঝিঙের তরকারি যখন নতুন বেরোয় তখন ঝিঙে আলু পোস্ত খেতে ভালো লাগে এখন আর ভাল লাগে না ভেড়ি শাক শাক খুব একটা আমার ছেলে খেতে চায় না কিন্তু আমি বা আমার হাজব্যান্ড বা শাশুড়ি শ্বশুর সবাই শাক খেতে পছন্দ করে শাক খেলে খেলে মাথার চুল হয় ভিটামিন থাকে নানা নিত্য নতুন সবজি নানা রকম সবজি না খেলে শরীর দুর্বল হয়ে যায় সবজি খেতে হয় সবজি মানুষের উপকার ওই জন্য নানা রকম সবজি হয় রান্না আর মাছের ঝোল আমি রান্না করি খুব ভালো করে প্রথমে মাছ ভেজে নিই ভেজে ভেজে নিই আমার হাতে মাছের ঝোল খেতে সবাই খুব পছন্দ করে মাছের ঝোল হয় না